আমি ছোটো থেকেই আঁকতে খুব পছন্দ করতাম তখন বুঝতে পারতাম না যে প্রত্যেকটি আঁকার পেছনে কিন্তু একটা করে গভীর অর্থ রয়েছে এবং তাৎপর্য রয়েছে তখন কিন্তু শিক্ষক মহাশয়কে দেখাতাম তিনি বলতেন দেখতেন এবং ছেড়েও দিতেন কিছু বলতেন না পরে যখন আমি বড় হলাম তখন আমি যখন আমার ছেলে আঁকে তখন আমি বুঝতে পারলাম যে এক একটা আঁকার পিছনে কিন্তু এক একটা তাৎপর্য রয়েছে তাই আমি যখন ছেলে আঁকে তখন তাকে আমি বলেই দিই যে ছবি যখন আং অঙ্কন করবে বা আঁকবে তখন ভালো করে যেমন আঁকা হয় কারণ এক একটা ছবি কিন্তু এক একটা তাৎপর্য বোঝায় আমি একটা ছবি এঁকেছিলাম যে একটা পুকুর পাড়ে বসেছিলাম বসে থেকে থেকেই মনে হলো তারপর বাড়িতে যেয়ে আঁকলাম একটা পুকুর একটা ঘর একটা তাল গাছ একটা পাখি কিন্তু আমি সেটা বুঝতে পারিনি পরে যখন আমি বুঝতে পারলাম যে এইগুলোর মানে যে পাখিটা গাছে বসে আছে এবং পুকুর পাড়ে আমি বসে আছি কেউ মাছ ধরছে বা কেউ কাপড় জামা কাচছে এরকম ধরনের জিনিসও আঁকা যায় যে প্রত্যেকটা জিনিসই যেটা আমরা আঁকি বা অ মনের ভাব প্রকাশ করা হয় আঁকার মাধ্যমে তখনই আমি বুঝতে পারলাম যে আঁকার মধ্যেও কিন্তু গভীর একটা সম্পর্ক বা তাৎপর্য রয়েছে আমি যে সম্ ছবিটা এঁকেছিলাম সেটা খুব একটা ভালোও ছিল না কিন্তু সেটা আমি যে একটা বক আর একটা গাছে বসে আছে সেরকম একটা দৃশ্য এঁকেছিলাম আর একটা এঁকেছিলাম যে একটা খু তৃষ্ণার্ত কাক সেটা ডিগবাজি জল না খেয়ে উপর দিকে হাঁ করে পড়ে আছে কলসিটা পাশে শুকনো উলটানো আছে এবং তাতে অনেক নুড়ি পাথর ভরা আছে এটা কিন্তু আমাদের অ্যাকচুয়েলি একটা গল্প গল্পে কিন্তু ছিল তৃষ্ণার্ত কাক যে জল না খেতে পেয়ে সে একটা একটা নুড়ি কিন্তু কলসির মধ্যে দিচ্ছিল যখন জলটা উঠে আসলো তখন কিন্তু কাকটা আর জল খেতে পারল না বা জল খেতে না পেরে কাকটা কিন্তু মারা গিয়েছিল কলসিটা কিন্তু শুকনো ছিল অতিরিক্ত রোদের প্রখরে তখন তাই আমি বুঝতে পারি যে এখন যখন সবাই আঁকে বা সুন্দর সুন্দর সিনারি দেয় বা বিভিন্ন রকম চিত্র তুলে ধরে এখন আমি বুঝতে পারি যে প্রত্যেকটি আঁকার মধ্যে কোনো না কোনো তাৎপর্য এবং গভীর সম্পর্ক রয়েছে